হ্যালো হ্যাঁ মামি ভালো আছ কী করছো আমি তো তবে আশায় চাকরি পেলাম আর তুমি তো দশ বছর ধরে চাকরি করছ এইভাবে হয় সবার সামনে বলতে হবে তো মাইনে বাড়ানোর নিয়ে কিছু করতে হবে তো নাকি সবাইকে করতে হবে দরখস্ত জমা দিতে হবে তোমার বাড়ি তোমার এতো দেরি হলো কেন বাড়িতে কাজ ছিলো নাকি একা হাতে সামলাও কী করে

তোমার দোকান কেমন চলছে

আশা কর্মীর কাজ করে দোকান চালাতে সময় পাও

ঠিক আছে কথা হবে